আমাদের বাগান আছে বাগানে বাগান চাষ করি বাগানের চাষ করার জন্য তালদি বাজার থেকে দানা কিনে আনি দানা নিয়ে শুকিয়ে তার পরে জলে ভিজিয়ে তার পরে যখন ফেলে দেওয়া হয় ফেলে দিয়ে সেটা গাছ আস্তে আস্তে ছোটো থেকে হালকা বড় হলে তার পরে ওটাকে রুইয়ে দিয়ে তার পরে সার টার দিয়ে যেমন পুঁই শাক গাছ টমেটো গাছ ওল কপি লাল বিট সব কিছুই মানে চাষ করি চাষ করার পরে মানে ওগুলোকে সারগুলো সার দিতে হয় আমাদের বাগানের এই আমাদের গোরুর গোবর নিয়ে গোরুর গোবর মাটি নিয়ে জৈব সার তৈরি করে সেটাকে নিয়ে গাছের গোড়াতে দিতে হয় দিলে তাহলে গাছটা একটু তাড়াতাড়ি বাড় হবে বাড়ে তা বেড়ে গেলে ফসলটা দেবে তাড়াতাড়ি ফসল দেওয়ার পরে তার পরে সেগুলো নিয়ে বিক্রি করা হয় খাওয়া হয় বাড়িতে